হ্যাঁ আমার এই মুহুর্তে যে গল্পটা মনে পড়ছে সে গল্পের নাম হচ্ছে কোনি কোনি একদিন গঙ্গায় সাঁতার কাটছিলো তো সেখানে একজন সাঁতারের যে শিক্ষক সেই কোনিকে দেখেছে সাঁতার কাটতে তো কোনি কোনিকে তারপর প্রচণ্ড মানে নিজের সমস্ত চেষ্টা দিয়ে কোনিকে সাঁতার শিখিয়েছে ভালো মতো যেন সে একটা ভালো জায়গায় যেতে পারে তারপর কোনিকে ভালো করে শিখিয়ে তাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়ে গিয়েছিলো তারপর সেখানে কিন্তু কোনি পার্টিসিপেন্ট হওয়া সত্ত্বেও কোনিকে কিন্তু পোডিয়ামে নামতে দেওয়া হয় হচ্ছিল না তো সেখান থেকেও কিন্তু সেই প্র সেখানেও একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছিলো তার যে প্রশিক্ষক ছিলো সে তাকে অংশগ্রহণ করিয়েই ছিলেন শেষ পর্যন্ত এবং কোনি কিন্তু প্রচণ্ড গরিব ঘরের ছিলেন তার দাদা ছিলেন তিনিও মারা যান তো সে গরিব ঘরের হওয়া সত্ত্বেও সে যে চ্যালেঞ্জ নিয়েছে যে হ্যাঁ আমি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো এবং সেখান থেকে জিতে আসব এবং সেটা এবং তার যে প্রশিক্ষক ছিলো তারও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিলো যে তাকে জিতিয়েই ছাড়বে তো সেটা হয়েওছে এবং কোনি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো এবং সে বিশ্ব রেকর্ডও তৈরি করেছিলো তো এখান থেকেও একটা চ্যালেঞ্জিং বিষয় ও হো আসতে আসছে আমাদের মনে যে কোনি যখন পেরেছে তাহলে আমরাও কেন পারবো না চেষ্টা করলে অবশ্যই পারবো এবং আমি এটা আমার বাড়ির পরিবারের সাথেও আলোচনা করি সবার সাথে যে এই গল্পটা খুবই সুন্দর আমাদের প্রচণ্ডভাবে আমাদের মনোবল বাড়ায় এভাবেই কোনি গল্পটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে